আমার কাছে আঁকার চ্যালেঞ্জিং দিক বলতে হলো সময় বের করে আঁকা যেহেতু আমি একজন বিবাহিত মহিলা আমার পরিবার আছে এবং পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমার আলাদা একটি কাজও উপার্জনও করতে হয় তো সেখানে সময় বের করে আঁকাটাই আমার কাছে চ্যালেঞ্জিং তো এটা থেকে কাটিয়ে ওঠার জন্য আমি আমার অবসর সময়টাই কাজে লাগাই যেহেতু খুবই কম অবসর সময় তো তাও আমি সেটাকেই কাজে লাগিয়ে আমার আঁকার দিকটা আমি দেখি এবং চেষ্টা করি ভালো করে তোলা আমি যতটা শিখেছি সেটাকে আমার অভ্যাসের মধ্যে রাখার চেষ্টা করি আমি যেহেতু বেসিক শিখেছি তো আঁকার বেসিক মানে তো বেসিক মানেই তো নর্মাল মানে নর্মাল আঁকাগুলোই পারি তো যেগুলো বেসিকের পরের যে আঁকাগুলো সেইগুলোকে আমি বাড়ি নিজে রপ্ত করে আঁকতে আঁকার চেষ্টা করি নিজের মধ্যে রপ্ত করার চেষ্টা করি সেটাই আমার কাছে কঠিন মনে হয় যেমন একটা মানুষের স্ট্রাকচার আঁকা মানুষ আঁকা কিংবা সামনের জনকে আঁকা এটা আমার কাছে একটু কঠিন জিনিস লাগে তো সেটাকে আমি চেষ্টা করি নিজের মধ্যে থেকে ঠিক করার নিজেকে দক্ষ করে তোলার আর অনুশীলন বলতে আমি আমার অনলাইন থেকে আমি দেখি এখন অনলাইন থেকে শিখি চেষ্টা করি শেখার আরও ভালো করে তোলার এবং আমার যে অবসর সময়টা সেটাকে আমি বেসিকের উপরে যেগুলো আমি শিখিনি সেগুলোকে আমি নতুন করে নিজের মতো করে বা অনলাইন দেখে নিজে এঁকে সেগুলোকে অনুশীলন করার চেষ্টা করি যেগুলো পারি না সেগুলোকে আরও ভালো করার মানে নতুন করে শিখে ভালো করে তোলার চেষ্টা করি এবং যেগুলো শিখেছি সেগুলোকে আমি আরও ভালো বা তাতে আমি আরও দক্ষ হতে চেষ্টা করি তো এইগুলোই আমার আর আঁকার চ্যালেঞ্জিং দিকটা শুধু যে সময় তা নয় আঁকার চ্যালেঞ্জিং দিক হচ্ছে যেটা আমি শিখিনি সেটাকে আমি নতুন করে শিখে আরও ভালো করার চেষ্টা করি এবং বা নতুনভাবে আঁকতে চেষ্টা করি যেটা দেখি বা যেটা শুনি যেটা আমার মনে হয় সেটাকে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করি